কুসংস্কার এখনো মানুষ ভীষণভাবে মেনে চলে আমাদের বাড়ি এবং আমাদের এলাকার লোকেরা এখনও ভীষণভাবে কুসংস্কারকে প্রাধান্য দেয় এই কুসংস্কারের মধ্যে প্রথমেই বলি দুদিন আগে যেমন দেখলাম একটা বিড়াল চিৎকার কান্না করছে তো সবাই তখন বলে বিড়াল কাঁদছে মানে কিছু ও ক্ষতি হবে দ্বিতীয়ত বলে যে ভাত খেতে খেতে উঠে গেলে সেটা কুকুরে খাওয়া হয়ে যায় এটাও কুসংস্কার আমরা ভাত খেতে খেতে উঠে গেলে কী হয় ভাতটা যদি হজম হতে শুরু করে দেয় তারপরে যখন আমরা খেতে বসবো সেই খাবারটা তখন হচ্ছে হজম না হলে সেটা একটা শরীরের ক্ষতি হয় কিন্তু এটাকে বলা হয় ভাত খেতে খেতে উঠে গেলে কুকুরে খাওয়া হয়ে যায় তৃতীয়ত হল ভাত খেতে খেতে যদি আমরা চুল খুলে খাই বলা হয় ভাইয়ের দোষ হয় চুলটা খুলে খেলে আমাদের ভাতে পড়বে বা সেটা পেটে যাবে শরীরের ক্ষতি হবে কিন্তু সেটাকে বলা হয় ভাইয়ের দোষ হয় এছাড়াও বিভিন্ন রকম কুসংস্কার প্রথা এখনও মানুষ মানে যেগুলো মানুষকে বুঝিয়েও সেটা পরিবর্তন করা যায় না